হ্যালো আপনি কি ওয়াটার সাপ্লায়ার থেকে বলছেন দাদা আমার একটা ছোট্ট অভিযোগ জানানোর ছিলো আপনাকে বলছিলাম যে আমি কালকে আপনার দোকান থেকে দশ লিটারের মতন জল কিনেছিলাম তো আমি যাদেরকে সেই জলটা দিয়েছিলাম তারা আমাকে অভিযোগ জানায় যে জলের মধ্যে রাসায়নিক কিছু ছিল হ্যাঁ বলতে পারব যাদেরকে কালকে আমি জলগুলো দিয়েছিলাম তারা বলছিল যে জলের জলের মধ্যে কিছু রাসায়নিক ছিল এবং জলটির স্বাদ একটু আলাদা ছিল তো আপনার দোকান থেকে কি এইসব কিছু হননি হয়নি হ্যাঁ তো বলছিলাম আমার গ্রাহকগুলো আমাকে জলের পয়সা দিচ্ছে না তো ওরা তো শুনছে না জলের মধ্যে ওরা তো বলছে জলের মধ্যে রসায়ন কিছু ছিল আপনি তো আমি তো আপনার দোকান থেকে কিনেছি জলটা আমি আমি তো টাকা দিয়েছি কিন্তু তারা টাকা দিতে চাইছে না আমাকে হাঁ তো যত য তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করুন কারণ আমার অনেক গ্রাহক অভিযোগ জানাচ্ছে আমাকে যে জলের মধ্যে কিছু গরমিল আছে

ওইটাই ওইটাই বলছিলাম যে যত জলদি সম্ভব ওপ মানে এটা একটু ঠিক করুন কারণ জল বলে জিনিস তো গ্রাহকরা মানে জলটার মধ্যে রাসায়নিক জিনিস পেয়েছে এটা ছোটো ব্যাপার না ঠিক আছে স্যার ঠিক আছে ধন্যবাদ